আমি এভারেস্টে গিয়েছিলাম ট্রেকিংয়ের জন্য এবং সেখানে গিয়ে যতটা ভালো অভিজ্ঞতা পেয়েছি ততটা হয়তো ভয়াবহ বিপদের মুখেও পড়েছি এখন ব্যাপার হচ্ছে যে আমি কেমন অভিজ্ঞতা অর্জন করেছি তার উপর কথা আমি যখন হিমালয় এভারেস্টে ট্রেকিং করি তখন এভারেস্টের যতটা আনন্দ উপভোগ করছিলাম ততটা বিপদের মুখোমুখিও হচ্ছিলাম এবং এই দুটো নিয়ে যাকে বলে ট্রেকিংয়ের এক অন্য এক অভিজ্ঞতা এক প্রাপ্তবয়স্ক অভিজ্ঞতার মানুষ যেমন হয় ঠিক তার থেকেও দ্বিগুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছি ট্রেকিং করতে খুব ভালো লাগে এভারেস্টে ট্রেকিং ট্রেকিং করার সময় না ছিল আমার কাছে ফোন মোবাইল ফোন বা না ছিল কোনো স্যাটেলাইটের যোগাযোগ শুধু হাতে দু দুটো ট্রেকিং লাঠি শুজ কিছু শীতের শীতবস্ত্র কিছু এই নিয়ে ট্রেকিং করি ট্রেকিংয়ের আনন্দ এক মজার আনন্দ এক আলাদা অনুভূতি